হ্যাঁ আমার কাছে জিনিস বলতে তো আমার প্রিয় জিনিস এখন আমার ব্যবহার করে ফোনটি আছে তো ফোনটার সম্পর্কে বলতে গেলে তো সব ভালো কথাই বেরোবে কারণ ফোন ফোন ছাড়া আমি তো এক মুহূর্ত চলতে পারি না ফোন থেকে আমি আমার কাজের সম্পর্কে দূর দূরান্ত যোগাযোগ করতে পারি এবং কাজের ব্যাপারে আগাম কিছু জানতে পারি আর সেই ফোনের মাধ্যমেই আমি টাকা পয়সার লেনদেন করি আর সোশ্যাল মিডিয়ায় আমি আমার ফোনকে কাজে লাগিয়ে অনেক কিছু দেশ বিদেশের খবরও জানতে পারি এবং নিজের খবরও অন্যের কাছে পাঠাই এই আর তাছাড়া ফোন মানেই এখন কম্পিউটারই মতোন তাই ফোন থেকে সব কিছুই আমি করতে পারি